আমরা কিছুদিন আগে আমাদের বাড়ির বাজারে পূর্ব মেদিনীপুরের একটি দোকান থেকে একটি সোফা কিনেছিলাম দোকানটির নাম ছিল মা শীতলা স্টিল ফার্নিচার এই ফার্নিচার দোকান থেকে একটি সোফা কিনেছিলাম যখন প্রথম দেখি সোফাটা দেখার পর মনে হয়েছিল সোফাটা খুবই সুন্দর আর সত্যিই সেটা সোফাটা এতটাই সুন্দর ব্যবহার করার পর বুঝতে পারছি যে আমি যেটা ভেবেছিলাম যে সুন্দর তার থেকেও অত্যধিক সুন্দর আমি যখন সোফাটা দেখি দেখার পর দোকানদার আমাকে বলেছিলেন দিদি আপনি এই সোফাটা নিন ব্যবহার করে আরাম পাবেন আমার হাজবেন্ডও আমার সঙ্গে ছিল ওনাকেও বললেন দাদা আপনি এই সোফাটা নিন খুব ভালো হবে তখন আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম ঠিক আছে উনিও যখন বলছেন আর আমাদেরও যখন পছন্দ তখন ওই সোফাটা নিয়েই নিই এই বলে সোফাটা নিয়ে বাড়িতে এলাম আসার পর বেশ মাস ছয়েক হলো ব্যবহার করছি ব্যবহার করে এত যে আরাম বসতেও খুব ভালো আমার ছেলেরও খুব পছন্দের সে তো শুধু ওই সোফা ছাড়া অন্য কোথাও বসতেই চায় না বলে মা সোফাটা কী ভালো এত নরম এত সুন্দর আর সেরকম রং রংটাও একটু কোনো নষ্ট হয় না সেই কারণেই ওই সোফাটা আমার খুব পছন্দের সোফাটা বিরাটই ভালো হয়েছে ওই দোকান থেকে আমি যদি আবার কোনো দিন কোনো জিনিস নিই তাহলে ওর দোকান থেকেই সোফা কিনব আর অন্য কোথা থেকেও কিনব না